প্রতিটা মানুষের কিছু না কিছু শখ থাকে তা সে কাজের ফাঁকে তারা সেটা সম্পন্ন করে কিছু মানুষ আছে যাদের শখ যদি নাও থাকে তালে সেক্ষেত্রে বলা যায় তাদের শখ থাকাটা প্রয়োজন তেমনি আমারও একটা শখ হচ্ছে বাগান করা বিশেষ করে আমি বিভিন্ন রকমের সবজি কিংবা ছোটো খাটো কিছু ফলের গাছ এই ধরনের গাছ লাগাতে পছন্দ করি এবং অবসর সময়ে আমি তাদের পরিচর্যা করি তাদের জল দিই প্রয়োজনে সার দিই তাদেরকে রক্ষণাবেক্ষণ করি তাদেরকে সেবা যত্ন করি বলা যেতেই পারে এবং এটা আমার প্রেরণা বলতে আমি একটা জিনিস মনে করি যে যে সব কিছু কিছু সবজি বা আমরা তো সবজি বাজার থেকেই প্রয়োজন মতো আমাদের কিনতে হয় কিন্তু সেক্ষেত্রে যদি আমরা কিছু জিনিস আমরা নিজেরা ঘরোয়াভাবে তৈরি করতে পারি এবং এটা লক্ষ্য রাখি যে সার বিষ যতোটা পরিমাণে কম দেওয়া যায় তো সেক্ষেত্রে সার বিষের পরিমাণটা কম দিয়ে বাড়িতে তৈরি সবজি তার টেস্ট যেমন আলাদা হয় তেমনি সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্যেও ভালো আর এটা প্রেরণা বলতে আমার মাকে দেখেছি বিশেষ করে আমার মায়ের বাপের বাড়ি অর্থাৎ আমার দাদুর বাড়িতে সেখানে অনেক পরিমাণে সবজি চাষ হতো এবং মা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো এবং এই সবজি চাষ আমার মা আমাকে শিখিয়েছে এবং আমার মায়ের থেকে আমি অনুপ্রাণিত বলা যেতেই পারে এবং আমার মা আরও ভবিষ্যতে আমাকে অনেক কিছু শেখায় এবং এখনও পর্যন্ত আমাকে শেখাতে অনুপ্রাণিত করে যে নিজের প্রয়োজনে এগুলো করতে হবে